যদি চিন্তা হয় তা এতো লেট হলে হয় আমারও বাড়ি থেকে বারে বারে ফোন করছে ফোনে বেশি চার্জ নেই কী করবো বল তো সমস্যায় প

কাজটা ভালো হয়েছে আর কিন্তু বাড়ি যাবো একটু তাড়াতাড়ি হয়ে গেছে আজকে আমার কাজটা এই যে সেটায় কখন এসেছি এসে চুপ করে বসে আছি ট্রেন আসতে এতো লেট হচ্ছে আমার কাজ হয়েছে তাড়াতাড়ি কিন্তু আমার হ্যাঁ এই ট্রেনের জন্যে বসে আছি এখনো ট্রেন আসছে না তোর কাজটা কেমন হয়েছে শোন তোর বাড়ি থেকে টেনশান করবে না কী করবো আর ফোন করে বলে দে আর জানিস তো আমরা মেয়ে আর তোর মাকে ফোন করে বলে দে একটু হ্যাঁ শেষে তোর মাকে একটু এগিয়ে আসতে বল তো ট্রেন থেকে বেশি রাত হয়ে গেলে আবার টেনশান করবে আমারও ভালো লাগছে না কটা আজকে টিফিন নিয়ে গিয়েছিলাম লুচি আলুর দম তুই কী নিয়ে গিয়েছিলি আচ্ছা ওকে ওকে